আমার প্রিয় সিনেমা বলতে আমি এখানে একটি নতুন জনপ্রিয় সিনেমা ছিল যেটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু এই সিনেমাটা আমার যথেষ্ট ভালো লেগেছে কারণ এই সিনেমাটা যে হিরো আছে যে অভিনয় যে আর কি অভিনেতা আছে সে অভিনেতার যে অভিনয় যথেষ্ট আমার মন কেড়েছে এবং এই সিনেমার যে গল্পটা সেই গল্পটা যথেষ্ট শেখার মতন গল্প আছে অনেক কিছু বোঝার মতন গল্প আছে এইখানে তাই এই কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটি আমার যথেষ্ট ভালো লেগেছে